হ্যাঁ বলছি বলুন দেখুন ম্যডাম আমি তো বাইরে আছি একটু পুরুলিয়ার বাইরে এসেছি তো আমার মোটামুটি তিন চার দিন পর আসবো আমি আপনার কি না সেরকম তো আজ আমার চেনাশোনা নেই আপনি বলুন আপনার কি সমস্যাটা কি আছে বলুন কোথায় কি কোন কলে কি হয়েছে বলুন কোন কলে মানে এমনি ইয়ে কল আচ্ছা আচ্ছা জল আসছে না আপনার আর প্লাস্টিকের কল না মেটালের কল প্লাস্টিকের কল তো আচ্ছা আপনি দেখুন আপনার পেছনে ঐ কল লাইনের ঠিক পেছনে একটা ভাল্ব আছে যেটা দিয়ে মানে ওই ওই শুধু ওই লাইনটা বন্ধ করা যায় আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আপনি কটা দিন আর কি বলবো আমি তো নিজে সমস্যাতে আছি তো আপনি কটা দিন একটু দেখুন একটু ম্যনেজ করুন আমি গিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কলটা চেঞ্জ করে দেবো আপনার মানে পরিবর্তন না বুঝতে পারছি আপনাদের জল একদমই পড়ছে না না আচ্ছা আপনি এক কাজ করতে পারেন আপনি ঐ কলটার মুখটা হয়তো জাম হয়ে গেছে ওটা আপনি একটু কিছু দিয়ে খুচে খুচে একটু কিছু দিয়ে কাঠি ফাটি দিয়ে একবার খুচে দিয়ে দেখতে পারেন যদি ময়লাটা বেরিয়ে যায় অনেক সময় কি হয় ময়লা জমে যায় তো সেই জন্য জলটা আসে না আপনি আপনি একটু দেখুন যদি ওরকম করে যদি কলটা কোনোমতে অল্প জল পড়ে কটা দিন চালিয়ে নিন না কলটা আপনাকে খুলে নিয়ে খুলতে হবে না এমনি লাগানো অবস্থাতেও করতে পারেন আর যদি খোলা যায় তাহলে তো খুবই ভালো যদি খোলা যায় তাহলে তো খুবই ভালো দেখুন যদি মুখটা খোলা যায় তাহলে খুলে নিয়ে দেখুন আর যদি না খোলা যায় কাঠি ফাটি দিয়ে একটু খুচে নিয়ে চেষ্টা করুন দেখুন হয়ে যাবে না আমার যাওয়া সম্ভব হলে আমি নিশ্চই যেতাম আপনার ঠিকানাটা একটু আমাকে পাঠিয়ে দেবেন ম্যসেজ করে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখ হ্যাঁ হ্যাঁ এই নম্বরে পাঠাবেন এই নম্বরেই পাঠাবে ঠিক আছে ঠিক আছে রাখছি ধন্যবাদ